আমার এলাকার মানুষ যে সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলির সম্মুখীন হয় আবহাওয়া জল ইত্যাদির কারণে কারণ জলের অভাবে মানুষের আমাশা বা বমি পায়খানা ইত্যাদি হয় জল আবহাওয়ার পরিবর্তনের জন্যে জ্বর গলা ব্যথা নানারকম আরো ইত্যাদি হয় এইসব জল আবহাওয়ার কারণে এই সমস্তগুলি হয় অপুষ্টি থেকে যায়